আমি আমার পরিবার সহ বাঁকুড়া জেলা থেকে দীঘা মন্দারমণি যাওয়ার জন্য একটি গাড়ি বা ক্যাব বুক করতে চাই আমার পরিবারের সদস্য সংখ্যা হল পাঁচজন এরপরে আমি ভাবছি যে ছোট গাড়ি নেব না মাঝারি গাড়ি নেব আসলে বড় গাড়ির যে প্রয়োজন নেই সেটা বুঝতে পারছি এবং বড় গাড়ি নিতে গেলে প্রচুর খরচাও পড়ে যাবে কিন্তু আমি যদি ছোট বা মাঝারি গাড়ি নিই তার মধ্যে কোনটা আমার পাঁচজন সদস্যর জন্য একেবারে স্বস্তিদায়ক হবে সেটা আমি জানতে চাই আর দামের বিষয়টিও আমি জানতে চাই আমি জানতে চাই যে ছোট গাড়ির দাম কি মাঝারি গাড়ির দামের থেকে কম বা মাঝারি গাড়ির দাম আর ছোট গাড়ির দামের পার্থক্য কি অনেক মাঝারি গাড়ি নিলে কি আমার অনেক বেশি টাকা লেগে যাবে যদি কম টাকা লাগে তাহলে কিন্ত আমি যদি মানে মাঝারি গাড়ি আর ছোট গাড়ির দাম মোটামুটি একই রেঞ্জের থাকে এবং দুশো আড়াইশো টাকার পার্থক্য থাকে তাহলে আমি মাঝারি গাড়িই নেব কিন্তু টাকার পার্থক্যটা যদি অনেকটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার নিতে অসুবিধে হবে সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আমি কোনটা নিলে আমার ভালো হবে এবং এই দুটোর দামের পার্থক্য কী সেই বুঝে আমি গাড়ি বুক করব এবং আমার গাড়িটা লাগবে আগামী পঁচিশে মার্চ সকাল আটটার সময়